যুবসমাজের বেকারত্ব নিয়ে আমার মতামত যেভাবে যুবসমাজের শিক্ষার হার বাড়ছে যেমন শিক্ষা সবারই জন্য ফ্রি করে দেওয়া হয়েছে তার জন্য শিক্ষার হার অধিক পরিমাণে বেড়েছে এবং শিক্ষার হার বাড়ার ফলে চাকরির হার ততটা পরিমাণে সরকার বাড়াতে পাচ্ছে না এবং চাকরি সবার জন্য পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে সরকারি বেসরকারি কোনও চাকরি তারা খুঁজে পাচ্ছেন না এবং তারা শিক্ষিত হয়েও বেকার হয়ে বসে আছেন এবং সেই বেকারত্ব দূর করার জন্য সরকারকে যেমন যারা বড়ো বড়ো পোস্টে আছেন তাদের তাদের বেতন বেড়েই চলেছে এবং সেই তাদের বাড়তি বেতনের টাকা যেমন সীমিত একটা নিদ্দিষ্ট মানেই বেতন দেওয়া হয় এবং তা বাদ দিয়ে যে বাড়তি বেতন দেওয়া হত সেইটা দিয়ে কোনও প্রকল্প বা কোনও প্রকল্প বা স্কীম তৈরি করলে সেইটাতে সাধারণ মানুষের স্কীমটাতেও করতে হবে এবং সেই স্কীমটা চালানো পরিচালনা করার জন্য কোনও বেকারদেরকে কোনও পোস্টে কাজ দিতে হবে এবং এ সেক্ষেত্রে বেকারত্বের হার কমবে এবং আরো অন্যভাবে বেকারদের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আরো একটু এগিয়ে আসতে হবে এবং সেভাবে চাকরি তাদেরকে খুঁজে নিতে হবে এবং অনেক বেকারত্ব হার বেড়ে যাওয়ার ফলে তারা কিছুই করতে পাচ্ছে না ঘরে রোজগারের কোনও আয় খুঁজে পাচ্ছে না এবং এর ফলে তারা অনেক অনেক ক্ষেত্রে তারা সুইসাইডও করে নিচ্ছে এই ক্ষেত্রে সরকারকে বেকারত্বের হার কমানোর জন্য চেষ্টা করতে হবে এবং কমানোর চেষ্টা অবশ্যই করতেই হবে